হ্যাঁ আমি আপনার এজেন্সি থেকে একটু আগেই একটা ক্যাব বুক করেছিলাম কিন্তু আমি অনেকক্ষণ ধরে বসে আছি আমার এলাকায় দাঁড়িয়ে আছি কিন্তু আপনার ড্রাইভার আসবে আসবে করেও আসছে না তাই আমি বাধ্য হয়ে আপনার বুকিংটা ক্যানসেল করলাম তারপর আমি একটি নির্দিষ্ট স্থানীয় ট্যুর এজেন্সিতে কল করে একটি গাড়ি বুক করেছি কিন্তু আমি এই গাড়িটির জন্যও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু ড্রাইভার নির্দিষ্ট স্থানে আসছেই না সেই জন্যই আমি কল করে আপনাদেরকে জানাচ্ছি যে কেন ড্রাইভার আসছে না সেটি আমি জানতে চাইছি এছাড়া যদি ড্রাইভারের আসতে অনেক দেরি হয় তাহলে আমাকে ট্রিপটি ক্যানসেল করতে হবে দরকার হলে আমি ট্রিপটি ক্যানসেল করতেও রাজি আছি আমাকে সহায়তা করুন